দেশের হাসপাতাল ও চিকিৎসা সেবা সম্পর্কে এখন আমার মতামত আমি যেটুকু মনে করি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে বিশেষ করে সরকারি হাসপাতাল যেগুলো আমরা আগে দেখেছি খুবই অপরিচ্ছন্ন ছিল হয়তো চিকিৎসা ভালো ছিল কিন্তু এখন সেক্ষেত্রে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সময়ে ডাক্তারদের আসা যাওয়া সেগুলো এখন লক্ষ্য করা লক্ষ্য করা যায় এর থেকে সরকারি হাসপাতালে যে খরচটা আছে সেটা খুবই ন্যূনতম খরচ একটা